গান গাওয়ার জন্য প্রিয় শৈলী বলতে রাগ রাগিণী যেগুলো ক্লাসিক্যালের মধ্যে বেশি থাকে রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীতে আংশিক থাকে শুনতেও খুবই ভালো লাগে তবে রাগ রাগিণীর যে বাচনভঙ্গি থাকে সেগুলো মানে কী বলি আমার তো আমরা তো রবীন্দ্রসঙ্গীত বেশি করি যার ফলে ক্লাসিক্যালের এই যেগুলো ছোঁয়া থাকে সেইগুলোই বেশি আমরা করতে পছন্দ করি